বড় মূর্তি তো তৈরি করিনি সেরকম কোনো দিন কিন্তু শিল্প তৈরি করেছি শিল্প বলতে দীপাবলি উপলক্ষে যে দেওয়ালি হয় এটা আমরা কালী পুজোর দিন অনেক আগে থেকে তৈরি করতাম এক মাস আগে থেকে তো প্রথমত কোনো ডিজাইন তৈরি করতাম একটা দীপাবলির তারপর ওখানে দীপ জ্বালিয়ে সেখানে আমরা এ করতাম যেন যেমন দুহাজার ঊনিশ সালে তৈরি করেছিলাম একটা বাড়ি তারপর দুহাজার কুড়ি সালে তৈরি করেছিলাম মানে এরম প্রতি বছর তৈরি করতে থাকি একটা স্ট্রাকচার তো দুহাজার তেই একুশে তৈরি করেছি রাম মন্দিরের হালকা একটা থিম মানে অত বড় না বাট ছোট করে আর্ট পেপার দিয়ে কিছু হাতের কারুকার্য তা দেখিয়ে নিজেদেরকে একটু উপস্থাপন করে ওই কারুকার্যের মধ্যে করেছি

দেওয়ালি উৎসব দেওয়ালি সেলিব্রেট আমরা এভাবেই করি ওই দীপ জ্বালিয়ে পটকা ফোড়ে কালী পূজার দিন তো সবথেকে ভালো যেটা আমার জীবনের করেছিলাম ওই রাম মন্দির যেটা ওটা হচ্ছে ভগবান শ্রীরামের যে মন্দির ওই মন্দিরটা একটা প্রথমত চারদিকটা বাউন্ডারি ঘিরে একটা আর্ট পেপার দিয়ে যেভাবে ওই স্তবক স্তবক করে আছে ওই স্তবক স্তবক হিসেবে করেছিলাম আর্ট পেপার দিয়ে আর হালকা মাটি দিয়ে তো তারপর ওখানে আমরা দেওয়ালির দিন দীপ জ্বালিয়েছিলাম এইভাবেই আমরা ওভি আমাদের শিল্প